হ্যাঁ কে বলছেন হ্যাঁ বলুন চোট লেগেছে হ্যাঁ সে যাচ্ছি কিন্তু কীভাবে হয়েছে না না খেলতে খেলতে বুঝছি না সে হচ্ছে আপনারা তো দায়িত্বে আছেন আপনারা একটু লক্ষ্য করবেন না অয়ন এখন কোথায় আছে অয়ন ভাবছিলাম কী ভাবছিলাম না আপনারা আগে হসপিটালে নিয়ে যান আমার হয়তো একটু দেরি হবে যেতে আমার বাড়ি তো একটু দূরেই আছে না

দেখুন আমার হচ্ছে বক্তব্য একটাই যে হচ্ছে আপনারা দেখে রাখেননি বাচ্চা ছেলে দেখছেন যে খেলছে আপনারা তো আপনারা দেখে আপনাদের দেখে রাখার কথা তাই না ঠিক আছে ম্যাডাম তাহলে এক কাজ করুন না তাহলে আপনি তাড়াতাড়ি হচ্ছে একটু স্কুল থেকে যদি ব্যবস্থা করেন তো হসপিটালে নিয়ে যেতে পারেন একটু চিকিৎসাটা শুরু করুন না আমরা তাহলে পৌঁছে যাব

অয়নের আর কোনো অসুবিধা হচ্ছে না তো শুধু মাথাতে লেগেছে হ্যাঁ ম্যাম তাহলে তাড়াতাড়ি যাচ্ছি আপনারা যদি একটু তাড়াতাড়ি হচ্ছে ওকে হাসপাতালে নিয়ে যান তাহলে খুব উপকৃত হব আর হচ্ছে তাহলে একটু ব্যান্ডেজ ফ্যান্ডেজ করে রক্ত টক্ত বেরিয়েছে না কি মাথা ফেটে গেছে আপনি কী বলছেন আমি কিছু বুঝতে পারছি না এভাবে কীভাবে হলো ঠিক আছে ম্যাডাম তাহলে আমরা এখনি বেরিয়ে যাচ্ছি বাট আপনি একটু তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যান আমরা হসপিটাল যাচ্ছি আচ্ছা ঠিক আছে ম্যাডাম আমরা যাচ্ছি তাহলে আপনি রাখুন তাড়াতাড়ি হ্যাঁ আচ্ছা ঠিক আছে ম্যাম